আমার গ্রামে বিবাহের আয়োজন একটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এটি সাধায়ণত কয়েক মাস কয়েক বছর ধরে চলতে থাকে প্রথম পদক্ষেপ হল দুই পারিবারের মধ্যে প্রথমে সাক্ষাতের ব্যবস্থা করা এটি সাধারণত ছেলের পরিবারের দ্বারাই করা হয় তারপর ছেলের পরিবাররা মেয়ের পরিবারে এসে মেয়েদের সাথে যোগাযোগ করে এবং ছেলে এবং মেয়ের মত থাকলে তারা অর্থাৎ দুটি পরিবার একটি সময় নির্ধারণ করে তাদের বিবাহর জন্য প্রথম বৈঠকের সময় দুই পরিবারের সদস্যরা একে অপরকে জানতে এবং বিবাহের সমরণে আলোচনা করে তারা ছেলে এবং মেয়ের অর্থাৎ উভয়ে উভয়ের শিক্ষা চাকরি আর্থিক অবস্থা এবং পারিবারিক ইতিহাসের মতো বিষয়গুলির আলোচনা করে যদি দুই পরিবারের বিবাহ সম্মতিতে পৌঁছয় তাহলে তারা বিবাহের তারিখ এবং সময় নির্ধারণ করে তারা বিয়ের আচার অনুষ্ঠান অর্থাৎ কোনো হিন্দু পরিবার যদি বিবাহ ঠিক করে তাহলে তারা তাদের পুরোহিত এনে সেই ভাবে হিন্দু মতে বিবাহ সম্পন্ন করে এবং কোনো মুসলিম এবং খ্রিশ্চান পরিবার যদি বিবাহ করে সেক্ষেত্রে তারা তাদের ধর্ম সম্মতভাবে বিবাহ করেন বিয়ের আয়োজন করার পর দুই পরিবারের বিবাহ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি করে তারা অতিথিদের আমন্ত্রণ জানায় এবং বিভিন্ন ধরের রকমারি খাবার এবং রকমারি সাজসজ্জার নিয়োগ করে এব বিবাহের অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কেনে বিয়ের আয়োজনের সাধারণ পদক্ষেপগুলি হল প্রথম সাক্ষাৎ বিয়ের তারিখ এবং সময় নির্ধারণ করা আচার অনুষ্ঠান এবং অনুষ্ঠানের বাজেট নির্ধারণ করা অতিথিদের আমন্ত্রণ জানানো খাবার এবং সাজসজ্জা নিয়োগ করা বিয়ের অনুষ্ঠানের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যেমন মেয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ি থেকে মেয়েকে সোনা অর্থাৎ গহনা উপহার দেওয়া হয় এবং বিভিন্ন ধরণের বিভিন্ন শাড়ি উপহার দেওয়া হয় এবং ছেলেদের থেকেও ছেলেদেরকেও গহনা দেওয়া হয় এবং ছেলেদেরকেও বিভিন্ন তাদের পরণীয় শার্ট প্যান্ট ইত্যাদি দেওয়া হয় বিবাহ অনুষ্ঠানটি একটি আনন্দের অনুষ্ঠান যা দুই পরিবাহের জন্য একটি বিশেষ মুহুর্ত এটি দুই পরিবারের মধ্যে একটি নতুন বন্ধন গঠন করে এর মাধ্যমে আমরা সামাজিক পদ্ধতিতে বিবাহ করলে সেক্ষেত্রে অতিথিদের আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ সমাজকে সাক্ষী রেখে জানিয়ে সাব সাক্ষী জানিয়ে আমরা বিবাহ সম্পন্ন করি